হ্যাঁ এটা কি চন্দন পুষ্প সেন্টার ওহ তো আমি কি ওই গিয়ে শীত তো প্রায় শেষ হয়ে এল আমি কিছু ফুলের গাছ আর কি লাগাব আর কি ওই জন্য জিজ্ঞাসা করছিলাম এখন কী কী ফুলের গাছ ভালো আছে মানে কী কী ভালো জাতের উন্নত মানের গাছ কী কী হবে

আচ্ছা আম বা আম জাম পেয়ারা এসব ফলের গাছ হবে কি ও আচ্ছা ভালো আমের কী কী জাতের গাছ আছে

আচ্ছা আম্রপালি হিমসাগর এই সব কিছু ও আচ্ছা আচ্ছা তো আমি যদি ধরুন একশো তিরিশটার মতো গাছ নিই ঠিক আছে তো কত করে দাম পড়বে আর কত ছাড় হবে আমি হিমসাগর আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কালকে দোকান খোলা থাকবে তো আচ্ছা তাহলে দোকানে গিয়ে কথা বলছি ঠিক আছে